হ্যাঁ আমি আপনাদের রেস্টুরান্ট থেকে একটা চাওমিন এবং দু প্লেট মোঘলাই অর্ডার দিয়েছিলাম কিন্তু আমার অর্ডাররটা আমি ক্যান্সেল করবো এই অর্ডারটা আমি সুইগির মাধ্যমে দিয়েছিলাম কারণ আমার বাড়িতে বন্ধু বান্ধব যারা ছিলো তারা সবাই বাড়ি ফিরে গেছে তার জন্য আমি এই অর্ডারটি ক্যান্সেল করতে চাই এবং অর্ডারটা ক্যান্সেলের সাথে সাথে আমি আপনাদের ডেলিভারি সাইডেও কমপ্লেন করতে চাই কারণ আপনাদের ডেলিভারি বয় আমার কাছে অর্ডারটা খুব দেরি করে ডেলিভারি দিতে আসছে যাল ফলে আমার বন্ধু বান্ধব বাড়ি ফিরে গেছে